বলুন বলুন আচ্ছা হুম আপনার পেশেন্টের নাম যেন কী আছে আপনার পেশেন্টের নাম যেন আর বেড নম্বর আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কিছু রিপোর্ট এসছে কিছু রিপোর্ট এসছে আজকে ডক্টর দেখবেন আর কিছু রিপোর্ট কালকে আসবে তো একসঙ্গে দেখিয়ে তবে আগের আগের থেকে এখন অনেকটাই ভালো উনি ভর্তি হয়েছিলেন তখুনি ভিজিটিং তো ওই এক ঘন্টায় আই সি ইউ র ব্যাপার তো হ্যাঁ আই সি ইউ র ব্যাপার তো এক ঘন্টায় দেখতে পাবেন সেটার জন্য কোনো অসুবিধা নেই সেটা নিয়ম আছে এখানে হুম ডাক্তার তো আপনাদের ওই সাড়ে বারোটা থেকেই একটার মধ্যে ডাক্তার কথা বলেন পার্টির পার্টির সাথে আপনাদের বাড়ির আচ্ছা আচ্ছা হ্যাঁ আর কিছু ওষুধ হ্যাঁ হ্যাঁ কিছু তো ওষুধ চেঞ্জ করেছি আর পুরো ওষুধ হ্যাঁ পুরো রিপোর্ট আসলে পুরো রিপোর্ট আসলে বলতে পারব কেন কি কিছু ওষুধ তো অলরেডি চেঞ্জ হয়ে গেছে আর পুরো রিপোর্টটা আসলে নতুন করে বলতে পারব আর কি ঠিকঠাকভাবে আপনি কালকে একটা সাড়ে বারোটা থেকে একটার মধ্যে চলে আসুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক